হ্যাঁ আমি মনে করি তরুণরা খেলাধুলায় অংশগ্রহণের জন্য যথেষ্ট উৎসাহিত হয় কেন কেননা তারা তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা সত্যি সত্যিই পাচ্ছে না কেননা এখন তো খেলাধুলো তো সব জায়গা থেকেই চলে যাচ্ছে খেলাধুলার জন্য কোনো রকম ব্যবস্থা নেই কোনো সুযোগ সুবিধা নেই কেউ কারো বাড়ি থেকে কোনো রকম সাহায্য করে কী খেলাধুলা করানো সম্ভব মানুষের মনের ভিতরে ইচ্ছে আছে কিন্তু বাড়িতে প্রচুর অভাব তাহলে খেলাধুলা করতে গেলে তার বাড়ির অভাব মিটবে না এই কারণে তারা পত্যেকেই কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে কাজের সঙ্গে জড়ালে তারা দুটো পয়সা রোজগার করতে পারবে এতে তার সংসার খুব ভালোভাবেই চলে যাবে সেই কারণেই কত কত তরুণ এই উৎসাহ থাকা সত্ত্বেও খেলার প্রতিভা থাকা সত্ত্বেও খেলতে পারছে না আমার মনে হয় সরকারের উচিত এই তরুণদের জন্য একটা খেলাধুলার ব্যবস্থা করা বা একটা টিম তৈরি করা এবং তাদেরকে খেলাধুলার যাবতীয় সরঞ্জাম সেটাও দেওয়া কেননা সরঞ্জামেরও প্রচুর দাম অনেক গরীব মানুষ আছে গরীব তরুণরা তাদের অভাবের কারণে তাদের খেলাধুলা তো দূরের কথা তার সাথে তাদের যে জিনিসপত্র দরকার হয় সেই সরঞ্জামটাও কিনে উঠতে পারে না তাকে যদি কেউ সাহায্য করে তাহলে সে অনায়াসেই খেলাটা চালিয়ে যেতে পারবে এই কারণে মনে হয় আরো কিছু পদক্ষেপ নিলে সরকারের পক্ষ থেকে খুবই ভালো হয়